হ্যালো নমস্কার হরিপদ ট্র্যাভেল এজেন্সি কথা বলছেন হ্যাঁ আমি একটা ক্যাব বলেছিলাম সেই ক্যাব আসার কথা ছিল সকালে খুব তাড়াতাড়ি কিন্তু ক্যাব আসছে না আর ড্রাইভারও ফোন তুলছে না তাকে অনেকবার ফোন করা হয়েছে কিন্তু সে ফোন ধরছে না কী হয়েছে তা জেনে আমাকে জানান কারণ আমার পরিবারকে নিয়ে বেড়াতে যাওয়ার কথা আছে ট্র্যাভেল এজেন্সি কল না করলে ফোন তুলবে না ড্রাইভার তাই আপনাকে অনুরোধ জানাচ্ছি যাতে আপনি ড্রাইভারকে কল করে তাড়াতাড়ি অন্য গাড়ি বা সেই গাড়ি নিয়ে আসতে বলেন গাড়ি যদি খারাপ হয়ে থাকে তাহলে অন্য গাড়ি আনার ব্যবস্থা করুন খুব শিগ্গিরি আনার ব্যবস্থা করুন তা নাহলে আমার খুব অসুবিধা হয়ে যাবে আমি বারবার ড্রাইভারকে ফোন করেছি কিন্তু ড্রাইভার ফোন তুলছে না সেই কারণে এই ডায়ভ এখানে ফোন করা হয়েছে হুম ফোন হয়েছে পঞ্চাশবার ফোন করেছি তাড়াতাড়ি ড্রাইভারকে ফোন করে আপনি যেভাবে হোক যোগাযোগ করে ড্রাইভারকে ফোন করে গাড়ির ব্যবস্থা করে গাড়ি পাঠান আমাদের খুব অসুবিধে হচ্ছে আমরা আজ পরিবারকে নিয়ে বেড়াতে যাব বাইরে হ্যাঁ খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিন